আমরা অনেক জায়গায় ঘুরেছি যেমন দিল্লি গিয়েছি পাঞ্জাবে গিয়েছি স্বর্ণ মন্দির দেখেছি এবং বম্বে গিয়েছি হাজি আলি শরিফ দেখেছিলাম এবং রাজস্থানে যাই রাজস্থানে পীরের মাজার আছে ওখানে গিয়ে যে করি নামাজ পড়ি ঘুরি ভালো লাগে সবথেকে ভালো লেগেছে আমার কাশ্মীরে গিয়ে কাশ্মীরটা গল্পে শুনি লোকে বলে কাশ্মীর ভূস্বর্গ সত্যিই কাশ্মীরটা এতো সুন্দর ওখানে গিয়ে এত ভালো লেগেছে আমি তো কোনোদিন আপেল খেতাম না কিন্তু কাশ্মীরে গিয়ে কুলের মতো আপেল ধরে আছে সেই দিগে আমায় আমি তো খুব মুগ্ধ হয়েছিলাম এবং ওখানে গিয়ে আমি আপেল খাওয়া শিখেছিলাম শুরু করেছিলাম ওখানে আপেল কামড় দিলে এখানে একদম পুরো গায়ে জল পড়ে যায় এত সুন্দর কুলের মতো কাঁচা নরম আপেল খেলে খুব সুন্দর মিষ্টি যেমন আমাদের এখানে আপেল কিনে খাই শুকনো আপেল কামড়ালেও কিছু মনে হয় না আপেল খাচ্ছি বলে সত্যি আমার এখানে আপেল খেতে তো ভালো লাগে না ওখানে গিয়ে এত সুন্দর বাগানে আপেল পড়ে আছে দেখলে চোখ ভরে যাবে এবং কাশ্মীরে ঘুরেছি ওখানে ডাল লেক বলে একটা জায়গা ছিল হজরতবল মসজিদ ছিলো ওখানে পহেলগাঁও বলে একটা জায়গা ছিলো এইসব জায়গায় ঘুরেছি খুব ভালো লেগেছে ডাল লেকের চারদিকটায় আমরা একটা বাসে করে আলাদা করে ঘুরতে হয়েছি আমাদের ওখানে ঘুরে খুব আনন্দিত হয়েছি এবং হজরতবল যে মসজিদটা ছিলো ওখানেও আমরা গিয়েছি ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি খুব ভালো জায়গা ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে